আমি কিছু কিছু করে অনেক রান্নাই করেছি কিন্তু এখন পর্যন্ত আমার শ্রেষ্ঠ রান্না বলতে যেটা অভিহিত হয়েছে জনসমক্ষে মানে যারা যারা খেয়েছেন তাদের সেটা হচ্ছে রুই মাছের ডালনা তো আমি রুই মাছের ডালনাটা খুব যত্ন করে সেদিন করেছিলাম এবং তাতে রসুন আদা পেঁয়াজ লঙ্কা ভিনিগার সোয়া সস দিয়ে ক্যাপসিকাম দিয়ে বেশ মাংসর মতো মটনের মতো করে করেছিলাম এবং যারা যারা খেয়েছিলো প্রত্যেকেই খুব তারিফ করেছে খুব বাহবা দিয়েছে তো আমি এই রান্না করার পর যখন সবাই আমাকে উৎসাহ দিচ্ছে তা আমার রান্নার তারিফ করছে তখন আমি এই অভিজ্ঞতা হয়েছিলো যে মানুষ চাইলেই সবকিছু করতে পারে শিক্ষার তো কোনো শেষ নেই আমি যে শিখে যে এই রান্নাটা করেছি এটা আমার বিশাল অভিজ্ঞতা আমি চাই আরও ভালো কিছু রান্না শিখে আমি সবাইকে খাওয়াবো সবাই আমাকে বাহবা দেবে তারিফ করবে এই আমার অভিজ্ঞতা খুব ভালো রান্নার বিষয়ে